আমার খামার বাড়ির পিছনে উত্থাপিত কিছু সাধারণ পোলট্রির ভিতরে আছে অস্ট্রেলিয়ান রেড আইল্যাণ্ড রোড কক বনরাজ এবং হাঁসেদের ভেতরে রয়েছে পেরি হাঁস রাজহাঁস পাতিহাঁস আমি সাধারণত আমার পোলট্রির ভিতরে আমি নেবো রেড আইল্যাণ্ড রোড এই মুরগিটা হলো যেমন মাংসের ভিতরেও আমি বিক্রি করতে পারবো এবং এর ডিমও খুব পাড়ে যার জন্যে ডিম পাড়া মুরগি হিসাবেও আমি নিতে পারবো আমার ব্যবসার জন্যে ডিমের ডিম আমি যদি ডিমের ডিম রাখি এতেও আমার কিছু পয়সা আসবে আর মাংস হিসাবেও যদি বিক্রি করে দিতে চাই আমি এটা মাংস মাংসের হিসাবেও ব্যবহার করে দিতে পারবো এই জন্যে রেড আইল্যাণ্ড রোডটাই আমার সবচেয়ে পছন্দকর পোলট্রি হিসাবে ব্যবহার করতে পারি